উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে জলপাইগুড়ি জেলার মুখ্য চ্যালেঞ্জ এই মুহূর্তে রাজনৈতিক ও অর্থনৈতিক জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রাস্তাগুলোকে সারাই করতে হবে যোগাযোগ ব্যবস্থা আরও বাস চালু করতে হবে